কিছুদিন আগে আমি একটি সান্সক্রিন অর্ডার করেছিলাম যেটির দাম হিসেবে তার পরিমাণ ছিলো অত্যন্ত কম এবং সেটি ব্যবহার করার পর আমার অভিজ্ঞতাও খুব একটা ভালো হয়নি এবং র্যাশেজ দেখা গাছে আমার স্কিনের মধ্যে সেটার জন্য আমি সেটা আর কিনতে চাইনা